হ্যালো হ্যাঁ এটা কি সাধু ট্রান্সপোর্ট থেকে বলছেন হ্যাঁ আমি গোবিন্দ থেকে রাজু বলছি হ্যাঁ এই যে সাড়ে নটায় যে ক্যাবটা বুক হয়েছিল আমি ওই ক্যাবটা বাতিল ক্যানসেল করতে চাই না না এ আপনারা আপনাদের এ পরিষেবা ঠিক নয় দাদা টাইম মতো আপনারা আসতে পারেন না অথচ অর্ডার নিয়ে নেন অর্ডার কখন দিয়ে রেখেছি কাল রাত থেকে আমি এটা বুক করে রেখেছি এখনও আপনারা এলেন না আমাকে তো সাড়ে নটায় বেরোতে হবে তখন থেকে ফোন করছি ড্রাইভারকে দশ মিনিট দশ মিনিট দশ মিনিট বলছে এখনও সে এসে উঠতে পারল না না না দাদা ও আমার ওরকম কোনো অজুহাত দেখাবেন না আরে জ্যাম আমাদের এদিকে অত জ্যাম হয় না আপনারা বেকার করছেন এগুলো এইভাবে এইভাবে চলতে থাকলে হয় নাকি না না না না দাদা ও দশ মিনিট নয় আমি ক্যানসেলই আপনি ক্যানসেল করে দিন আমি অন্য কোনো ও লোকাল গাড়িতে আমি চলে যাব না না না না দাদা ক্যানসেল ক্যানসেল ও ও দশ মিনিট পাঁচ মিনিটের ব্যাপার নয় দাদা আমার এমারজেন্সি আমি লোকাল গাড়িতে অলরেডি চলে যাচ্ছি দাদা ক্যানসেল করে দিন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে পরে পরে পরে কোনো দিন লাগলে আবার আমি বুক করব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই ঠিক আছে আজকেরটা ক্যানসেল করুন